আমাদের এই পশ্চিম মেদিনীপুরে মৃৎশিল্প কাগজসু কাগজ শিল্প এছাড়াও বিভিন্ন রকমের শিল্প আছে মৃৎশিল্পে বিভিন্ন রকমের ঠাকুর তৈরি করে যেমন কালীপুজোর সময় খুব সুন্দর সুন্দর কালী ঠাকুর তৈরি করে দুর্গাপুজোর সময় খুব সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর তৈরি করে সরস্বতী পুজোতে খুব সুন্দর দু সরস্বতী ঠাকুর তৈরি করে এই মৃ্ৎশিল্পে এই ঠাকুর তৈরি করা এইটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেমন তাদের দাদারা তা তাদের দাদুরা করেছে কিন্তু তাদের বাবারা করেছে এখন তারা করে খুব সুন্দর তাদের হাতের কাজ আর যখন তারা প্যান্ডেল দুর্গাপুজোর সময় যে প্যান্ডেল হয় সেই প্যান্ডেলও খুব সুন্দর করে তারা সাজায় এতে এতে আমাদের মহকুমার মধ্যে আমাদের এখানেই অনেক অঞ্চল আছে যেগুলো মহকুমার মধ্যে ফার্স্ট হয় দুর্গাপুজোতে